আমি একটা শাড়ি নিয়েছিলাম সুতির শাড়ি সুতির শাড়ি তো সবসময় ভালো হয় গরমের দিনে পরতে ভীষণ ভালো লাগে সুতিটা এতো সুন্দর নরম মোলায়েম ছিল যেটা পরলে মনে হবে দারুন সুন্দর গায়ে কিচ্ছু পরে নি এতো সুন্দর নরম শাড়ি আমি আগে এইরকম শাড়ি কখনো পরি নি আগে আমি অন্য কিছু একটা শাড়ি পরতাম যা সেটাও খুব ভালো ছিল এটা আরও ভালো সুতির শাড়িটা পরে কালার দেখলাম কালার উঠে না একটুকুনো কালারের রঙটা খুবই ভালো ছিল দু চারবার ধোয়া হল তাতেও দেখছি যে এখনও রঙটা উঠছে না রঙটা না ওঠার ফলে এখনও শাড়িটা যেরকম কিনেছিলাম সেরকমই আছে আরও কিছু দিন পরবো দেখবো শাড়িটা আরও কত ভালো থাকতে পারে ভীষণই ভালো শাড়িটা যেটা আমার মা আমার বোন আমার শাশুড়ি মা সবারই ভীষণই ভালো লেগেছে বলেছে কোথায় শাড়িটা কিনেছিস আমাকেও নিয়ে যাবি আমিও একটা এই রকম শাড়ি কিনবো